আমি মনে করি এখনকার দিনে শিক্ষার্থীদের স্কুলে পড়ার পর যে উসস শিক্ষা নেয় তার জন্য কিন্তু তাদেরকে অবশ্যই মেয়েদের ক্ষেত্রে না হলেও ছেলেদের ক্ষেত্রে কিন্তু একটা বাইরে এক্সট্রা কাজ তাদেরকে করতেই হবে কারণ তারা যেহেতু ছেলে তাদের নিজেদের হাত খরচাটা তারা যখন পরিবারের কাছ থেকে নেবে তখন কিন্তু তাদের খারাপ লাগবে একটা মেয়েদেরকে তার ঘরের লোক বা তার আত্মীয় স্বজনরা অনেকটা হেল্প করবে কারণ মেয়েটাকে শিক্ষিত করতে হবে শিক্ষিত করার পরেই সে মেয়েটার বিয়ে হয় কিন্তু একটা ছেলের ক্ষেত্রে সেটা হয় না একটা ছেলেকে কিন্তু নিজেকেই খেটে করতে হয় তো আমি মনে করি যে হ্যাঁ অবশ্যই একটা ছেলেকে খাটতে হবে মেয়েরাও এখন স্বাবলম্বী মেয়েরাও খেটে করতে পারবে তো মেয়েরা পারলে অবশ্যই করুক আমি যেমন নিজে করেছি আমার উচ্চশিক্ষার জন্য নিজে টিউশন পড়িয়েছি টিউশন পড়িয়ে সে যে টাকা হয়েছে সেই টাকা দিয়ে আমি টিউশন করে পড়াশোনা চালিয়েছি তো হ্যাঁ অবশ্যই ছেলেরা ছেলেদের ক্ষেত্রেও সেম জিনিসটাই হওয়া দরকার যে একটা কাজ করার সাথে সাথে পড়াশোনাটা চালিয়ে যাও পড়াশোনা জিনিসটা অবশ্যই ভালো কিন্তু তার সাতে একটা যে কাজ করা সে কাজটাও কিন্তু দরকার কাজটা না হলে সে কিন্তু জীবনে এগোতে পারবে না এগোতে গেলে তাকে কিন্তু একটা কিছু করে এগোতে হবে যাদের আর্থিক সমস্যা সে বা যাদের পারিবারিক কোনো সমস্যা থাকে তাদেরকে কিন্তু এই রকম করেই চলতে হয়